এখানে পশ্চিমবঙ্গ জেলার মেদিনীপুর জেলার মধ্যে এখানে ঐতিহাসিক জায়গা আছে যেমন ক্ষুদিরাম মৌবনিতে স্বাধীনতা দিবসের এক সংগ্রাম চালিয়েছিলেন সেখানে এখানে চন্দ্রকোণা টাউনে অযোধ্যা একটা অযোধ্যা বলে একটা জায়গা আছে সেখানেতে ঐতিহাসিক জায়গা ভাং ছিল রাজবাড়ি ছিল ভাঙা ভুঙি হয়ে পরেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে দিনে সবাইকারেরই একটা উন্নতি জায়গা আসছে সেখানে সবাই একটু একটু করে সারাচ্ছে একটু ছোটো পার্ক করেছে বাচ্চারা যায় আর এখানে জয়ন্তীপুরে রামমন্দির হয়েছে রামমন্দির আগেকারের দিনে ছিল কিন্তু কোনও উন্নতি থাকেনি এখানে এখন উন্নতিও হয়েছে উন্নতির ফলে সবাই মন্দিরে যায় দেখার মতোন সব জিনিস অনুষ্ঠানও হয় বছরে একবার অনুষ্ঠান হয় ঐতিহাসিক জায়গা এইভাবেই এইখানটায় উন্নতি হয়েছিল চন্দ্রকোণা টাউন